আমার ধর্ম অবশ্যই আমাকে সমাজ সেবা সম্পর্কে অবশ্যই শিক্ষা দেয় যখন দুর্গা পুজো হয় তখন মানে মানুষকে নতুন জামা কাপড় দেওয়া বা নতুন বস্ত্র দেওয়া এগুলো অবশ্যই করা হয় এবং অন্যান্য অনুষ্ঠানের ক্ষেত্রে যেমন শীতের সময় কোনো অনুষ্ঠান হলে সে ক্ষেত্রে গরিব দুখি যারা আছে তাদেরকে কম্বল এসব দেওয়া হয়